পেট্রলের দাম বৃদ্ধি আমার বাইকিংকে অবশ্যই প্রভাবিত করেছে কারণ এখন পেট্রলের যা দাম বেড়েছে তা লং টুরে যাওয়ার জন্য সম্ভব না আগে পেট্রলের দাম একটু কম ছিল তাই সবাই লং টুরে যেত যাওয়া আসা করতে পারত ঘুরতে যেতে পারত এখন তা সম্ভব হচ্ছে না হ্যাঁ আমি মনে করি অতিরিক্ত জ্বালানি ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর